হ্যাঁ আমার প্রিয় বই আছে যা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি সেই বইটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী এই বইটি আমার কাছে এত আকর্ষণীয় বলে মনে হয় কারণ এই বইটির গল্পটি প্রথমত জলপাইগুড়ি জেলার গল্প আর এই বইয়ে যেভাবে প্রফুল্ল একটি সাধারণ মেয়ে থেকে ডাকাত রানী দেবী চৌধুরানী হয়ে ওঠে একটি মেয়েকে যেভাবে একটি ডাকাত রানিতে পরিণত হয়ে গরিবদের এর সাহায্য করা এমনকি সমাজের বিভিন্ন স্তরে মানুষের জীবন সংগ্রাম ও সফলতা নারীদের অধিকার স্বাধীনতা আত্মপ্রতিষ্ঠার লড়াই প্রেম পরিবার সম্পর্ক সামাজিক মূল্যবোধ বাংলার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য আমার আকর্ষণ করে বলে মনে হয়